হ্যাঁ আমার পড়ার মধ্যে ছিল সোশাল সাইন্স যে বইটি আমাকে সত্যিই অনুপ্রাণিত করেছে এবং এই বইটি পড়ে একটা যে পঠন পাঠনের মধ্য দিয়ে সত্যিকারের মনুষ্যত্বের যে শিক্ষা সেই শিক্ষাটা আমি পেয়েছিলাম যার জন্য আমি সমাজে খুব সুন্দরভাবে মিশতে পারি কথা বলতে পারি মানুষের সঙ্গে আচার আচরণেও আমি সেটুকুও আবার ফিরে পেতে পারি মানে এই যে প্রক্রিয়া আদান প্রদান সমাজে মেশা ভালো লাগা ঠিক পথে এগিয়ে চলা সঠিক সিদ্ধান্ত নেওয়া এগুলো আমি অনেকটা প্রভাবিত হয়েছি